হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা মানে আপনি কিরকম ধরনের চান ডিজে যে করবেন আপনি কেরকম ধরনের চান ডিজেতে তো অনেক রকম লাইটিং হয় আপনি কিরকম চান সেটা একটু বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝলাম হ্যাঁ আমাদের কাছে তো এখন নতুনত্বের অনেক জিনিস উথেছে নতুনত্ব হ্যাঁ এবার এক রকমের ডিজে লাইট উঠেছে যেই ডিজে লাইটটা খুব সুন্দর চারদিকে ঝিকিমিকি করে কিন্তু কারোর অতোটা চোখে লাগে না হ্যাঁ স্পেশালি ওটা আমি চন্দননগর থেকে নিয়ে এসছি আমি ওটা আপনি যদি বলেন তাহলে আমি ওটা করিয়ে দেবো বলুন তাহলে কী বলতে চান হুম পুরো প্যাকেজ একদম আমি একদম পুরো সাজিয়ে দেবো সব কিছু নিয়ে আপনার চোদ্দো হাজার টাকার মতোন পড়বে আর তার সাথে অবশ্যই ভালো হবে ওটা চন্দননগরের লাইটিং ওটা যা তা জায়গার লাইটিং না এবার আমার তো এদিকে আমার তো ব্যবসার এখন আপনার সতেরো বছর হতে যায় তো আমার এখানে অনেক নাম ডাক আছে এবার আমি তো চাইবো না যে একটা জিনিসের জন্য একটা খারাপের জন্য জিনিসের জন্য আমার নাম ডাকটা ডুবুক এই জিনিসটা তো আমি চাইবো না এবার তাই জন্যে আমি ইসস্পেশালি চন্দননগর থেকে লাইটিং নিয়ে এসছি ওটাই আপনাকে দেবো তাই জন্য একটু বাজেটটাও একটু বেশি দেখুন আপনি একটু ভেবে চিনতে দেখুন আপনি কী করবেন কারণ ভালো জিনিস তো ভালো জিনিস পেতে গেলে একটু দামটাও দিতে হবে ওই জন্য আপনাকে একটু বললাম দেখুন একটু ভেবে চিন্তে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে হুম হুম হুম